ভারতের প্রাচীন যুগের এবং মধ্যযুগের রাজার বিখ্যাতর মধ্যে আমি বলতে পারি মোঘল আকবর বাবর ঔরঙ্গজেব এদের কথা বলতে পারি অর্থাৎ তাদের যে ব্যাপারটা আমার মনে আছে সেটা হল যে তাদের যে রাজনীতিক অর্থাৎ রাজ্য চালানোর যে দিকটা অর্থাৎ তারা মানে সবকিছু দিক দিয়ে বলতে গেলে যুদ্ধের দিক দিয়ে পারদর্শী এমনকি তাদের বুদ্ধিও খুব চরম ছিল এবং যে রাজা বাবুর ঔরঙ্গজেব এরা তো সব ছেলে ছিল আর কি তো তাদের রাজনীতি মানে দেশ চালানোর একটা আলাদা দিক ছিল এবার তারা যে কাজটা করতো সেটার দিক দিয়ে তারা রাজনৈতিক দিকটাকেও যেরকম প্রভাবিত করতো তেমনি তারা প্রজাদের কথাও হয়তো কিছু কিছু চিন্তা করতো কিন্তু কি এদের মধ্যে ঔরঙ্গজেব যে দেশের রাজা ছিল সে তো হয়তো বেশি প্রজাদের দিকে অত চিন্তা ভাবনা করতো না এবং সে বেশি নিজের লাভটাকে দেখতো অর্থাৎ সব জায়গা কি করে দখল করা যায় আগে আগে সেটা তার একটু আলাদা ধরনের চিন্তা ভাবনা ছিল এবং রাজাদের মধ্যে গল্প বলতে আমরা ইতিহাসে এরকমই কিছু কিছু রাজার গল্প শুনেছি এবং তাছাড়া অন্যান্য ছোটোখাটো গল্প বা গল্প ছিল যেটা সব বাইরের উপনিষদ থেকে আমরা পেতাম অর্থাৎ বাইরের যে উপন্যাস রয়েছে সেখান থেকে কিছু কিছু গল্পও আমরা পড়েছি ভারতীয় ইতিহাসের ঐতিহ্য বলতে বোঝা যায় যে ভারতের ইতিহাসের আর্ধেকের বেশি রাজাই তারা নিজেদের কথাই চিন্তা করতো বেশিরভাগ তারা প্রজাদেরকে হয়তো অত বেশি সন্মান দিত না এমনকি তারা তাদের অনুচর যারা থাকতো তাদেরকেও বেশি সম্মান দিত না এবং ভারতের ইতিহাসে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে প্রজা থাকতো অর্থাৎ রাজাদের অধিসনে যে মন্ত্রী থাকতো প্রজা নয় মন্ত্রী এবং এই মন্ত্রীরাই বেশি বিশ্বাসঘাতক হতো এবং ওই মন্ত্রিত্বের জন্যই আর্ধেকের বেশি রাজা যারা ভারতীয় থাকত তাদের বিনাশ হয়েছিলো এবং এতে তাদের সাম্রাজ্য ভেঙে পড়েছিলো এবং যে জিনিসটা সবথেকে প্রায় সব সব রাজাদের ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে এবং তাদের এই মন্ত্রীদের মন্ত্রিত্বের জন্যই কিন্তু তাদের সাম্রাজ্য হারিয়েছে এবং সবথেকে মারাঠায় একটা রাজা ছিল শিবাজী এবং সেই একমাত্র ছিল যে তার মানে যুদ্ধ জয়ী হয়েছিলো তাদের মন্ত্রিত্ব থেকে এবং সে বুঝে গেছিলো যে কে কোন ধরনের বিশ্বাসঘাতকতা করছে তো এটুকুই আমার জানা রয়েছে ভারতের ইতিহাস থেকে বেশি তো আমার আর কিছু জানা নেই